মীর কাশিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা ও মুঘল সম্রাট শাহ আলম সাথে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলেন সতেরোশো চৌষট্টি সালের বাইশে অক্টোবর তাদের সম্মিলিত সৈন্যবাহিনীর সাথে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজ সৈন্যদের ঘোরতর যুদ্ধ হয় যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর সংখ্যা ছিল সতেরো হাজার বাহাত্তর জন যার মধ্যে এক হাজার আটশো ঊনষাট জন ব্রিটিশ নিয়মিত পাঁচ হাজার দুশো সাতানব্বই জন ভারতীয় সিপাহী এবং ন হাজার একশো ঊননব্বই জন ভারতীয় অশ্বারোহী ছিলেন জোট সেনাবাহিনীর সংখ্যা চল্লিশ হাজারের এরও বেশি বলে অনুমান করা হয়েছিল অন্যান্য সূত্র অনুসারে মুঘল অওধ এবং মীর কাশিমের সম্মিলিত সেনাবাহিনী দশ হাজার সৈন্য নিয়ে গঠিত ছিল